হ্যাঁ আমি বাড়িতে নিজের ফল সবজি বানানোর চেষ্টা করছি আমার বাড়িতে ফুল গাছ ফল গাছ সবজি গাছ লাগাতে খুব ভালো লাগে এবং নানা রকম পাতাবাহার গাছ এবং বিভিন্ন ধরণের সুন্দর সুন্দর গাছ লাগাতে এবং সেগুলি বড়ো করতে আর সেইগুলো বড়ো হওয়া দেখতে আমার খুবই ভালো লাগে হ্যাঁ আমি বাড়িতে ফল গাছের মধ্যে আম গাছ ও লেবু গাছ লাগিয়েছিলাম আর সবজি লাগালে গাছ লাগিয়েছিলাম টমেটো ধনে পাতা পুঁই শাক লাউ উচ্ছে এখনও আমার বাড়িতে উচ্ছে গাছ আছে এবং সেটিতে উচ্ছে ধরে সেগুলি বাড়তে দেখে আমার খুব ভালো লাগে উচ্ছে গাছ এবং বিভিন্ন রকম সবজি গাছে প্রতিদিন জল দেওয়া এবং ভাতের দিলে সেটা ধীরে ধীরে বাড়তে থাকে আর সেগুলি দেখতেও ভালো লাগে বাড়িতেই আমি এসব করি এইটা প্রচণ্ড সস্তাও হয় আর সবজি হলে সেই সবজি আমরা রান্না করেও খাই তাতে আমাদের বাড়ির বাইরে গিয়ে দোকান থেকে বা বাজার থেকে সবজি কিনতে হয় না এতে আমার অনেক খরচাও বেচে যায় আর বাড়ির লোকও খুব খুশি হয় আমি শিখেছি এটাই যে বাড়িতে যদি আমি ফল বা সবজি লাগাতে পারি তাহলে বাড়ির সবজি টাটকা তাজা সবজি খেতে পারবো যেটাতে কোনো ভেজাল থাকবে না রঙ মেশানো থাকবে না আর এক বাইরে থেকে কিনে টাকাও খরচা করতে হবে না এই জন্য বাড়িতে সবজি লাগানো খুবই ভালো এছাড়া আম আমার খুবই প্রিয় ফল বাড়িতে আম লাগানোর জন্য একটা গাছে প্রতি বছর মোটামুটি যা আম আসে তা আমাদের বাড়ির সবাই খেতে পারি এর ফলে আমাকে বাইরে থেকে আম কিনে খেতে হয় না আর আমাদের আম খুবই মিষ্টি তাই জন্য বাইরের আম খারাপ টক নাকি আবার অতো দাম দিয়েও আম কিনার দরকার পড়ে না এই জন্য আমি ভেবেছি আরও কয়েক রকম গাছ লাগাবো যেগুলো বাড়ি থেকেই পেয়ে যাব সবজি বা ফলের যেটা বাইরে থেকে কিনতে হবে না ভেজাল জিনিসও খেতে হবে না এতে স্বাস্থ্য ঠিক থাকবে আর খরচাও বাঁচবে